পূর্ব বর্ধমান জেলার কিছু উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক শহরের মধ্যেই কার্জন গেট আছে ওভারব্রিজ আছে এছাড়া মন্দির সর্বমঙ্গলা মায়ের মন্দির রয়েছে এখানে সায়েন্স কলেজের কাছে যাদুঘর নতুন তৈরি হয়েছে না এখানে ঢুকতে আগের থেকে কোনো রকম অনুমতি নিতে হয় না ওখানে যাওয়ার পরে খুব অল্প পয়সা দিয়ে একটা টিকিট খুবই কম মানে টাকা ধার্য করা হয়েছে টিকিটের জন্যে যাদুঘর পরিদর্শন করার জন্যে এছাড়া এখানে আত্মাহার শক্তিপীঠ মায়ের আছে মন্দির একশো আটটা শিব মন্দির আছে তাছাড়া আছে মোটা শিব মন্দির যেটা খুব এখানে নাম করা যেটা সব মানুষে শ্রাবণ মাসে যখন শিবের উপোস করে শিবের ব্রত করে সোমবার করে তখন ওই মোটা শিব মন্দির এবং একশো আট শিব মন্দিরে জল ঢালার জন্যে সবাই যায়